না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার একটা সাইকেল শোরুম আছে খুব ভালো ভালো ভালো কী বলছেন হ্যাঁ হ্যাঁ আছে আপনি যেমনটা নিতে চাইবেন তেমনটা পাবেন বাজেট হবে জেন্স লেডিস হিসাবে ওটা ছোটো বড়ো কোম্পানি হিসাবে বাজেট হবে আপনি নেবেন সেটা আসুন দোকানে তারপরে ভালো না হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট তো অবশ্যই দেবো আমার এখান তো এই দোকানটা তো খুবই ভালো সবাই আসে খরিদ্দার আছে এখানে খুব দোকান আছে আছে আপনি আসুন তারপরে আপনার কেউ নিতে চাইলে আপনি তাদের সঙ্গে করে নিয়ে আসবেন আমারও বিক্রি হবে ভালো মানে সাইকেল আছে

হ্যাঁ হ্যা চলে আসুন আমি ডিসকাউন্ট দেবো কিন্তু হ্যাঁ সেটা দামের উপর নির্ভর করবে

হ্যাঁ জেন্টস হ্যাঁ আপনি রাখুন আসুন